হ্যালো এটা কি ওলা কাস্টমার কেয়ারের নাম্বার হ্যাঁ স্যার আমি বরুণ ম্রিধা বলছি আমি একটা ক্যাব বুক করেছিলাম যা তাল থেকে শিয়ালদা যাওয়ার জন্য যেটা আমার কাছে আসবে বলেছিল সকাল সাড়ে সাতটায় এখন বাজে সাড়ে আটটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো ক্যাবই এসে পৌঁছায়নি এবং যেটা আমার এতে আমার কাছে আছে যেটা এসেছে যে ক্যাব ক্যাবের নাম্বার গাড়ির নাম্বার বা ড্রাইভারের নাম্বার সেটাতে আমি বারবার ফোন করছি ড্রাইভারকে ড্রাইভারটা ফোন ধরছে না সেই কারণে আমি অভিযোগ জানাতে চাইছি